আমি জানতে চাই যে আরসালান থেকে বিরিয়ানি আমাদের গুপ্তমনি থেকে তে আসবে কি না তাহলে আমি আরসেলান থেকে পাঁচ প্লেট বিরিয়ানি অর্ডার করতাম